হ্যালো বলছি পুরো পাড়া রোডে একটা দোকান খুলবো কেমন চলবে রে কী জামা প্যান্ট তুলবো বল তো তোর ক তুই কর্মী কর্মচারী তোর অভিজ্ঞতা বেশি কেমন চলতে পারে বাচ্চাদের পোশাক তুল মানে তুললে চলবে হ্যাঁ শুধু মানে শুধু মেয়েদের তাহলে ছেলে মেয়ে সবার তুলবো তোর কী মনে হয় কোনটা ভালো হবে মেয়েদের শাড়ি টাড়ি তাহলে বেশি তুলবো না কুর্তি জামা তুলবো তা তুই এবারে মানে মাইনে এ মাসের মাইনে পেয়েছিস হ্যাঁ আমাদের ম্যানেজার ঠিকঠাক দিয়েছে তো হ্যাঁ তা বোনাস দিয়েছে তো হ্যাঁ ঠিক আছে পরে কথা হবে রাখছি তাহলে হ্যাঁ